গায়করা নিজেদের গানের মাঝে যখন তাদের সুরের কোনও প্রবলেম হয় তখন তারা যান্ত্রিক বা কৃত্রিম সুর ব্যবহার করে থাকে কারণ আমি মনে করি যে কৃত্রিম সুর ব্যবহার করা গায়কদের জন্য ভালো না তো তারা তাদের গানের এই গান চর্চাটা একটু ভালোভাবে করে নিজেদের সুরে গানগুলো করলে সবচেয়ে ভালো হয় এইভাবে গায়কদের ভুল এড়ানো যায় নিজেদের কার নিজেদের